আমি এখন একজন স্টুডেন্ট তাই আমার কোনো ইনকাম নেই আর আমি সঞ্চয়ও করি না কিন্তু আমার বাবা দেখেছি যে সঞ্চয় করতে ভালোবাসেন এবং তিনি বেশিরভাগ টাকা ব্যাংকে রেখে দেয় তবে আমার মতে ব্যাংকের চেয়েও ভালো হচ্ছে ফিক্সড ডিপোজিট অথবা মিউচুয়াল ফান্ড ফিক্সড ডিপোজিটে কোনোরকম কোনো রিস্ক নেই কিন্তু যদি আমরা একটা ভালো মিউচুয়াল ফান্ড যেটা অনেক দিন ধরে ভালো রিটার্ন দিচ্ছে বা অনেক দিন ধরে একটা ভালো সংস্থা চালাচ্ছে খুব বিশ্বাসী এফডি বা খুব সরি খুব ফি বিশ্বাসী যদি সেটা মিউচুয়াল ফান্ড হয় তাহলে সেটার উপরে বিশ্বাস করা যেতে পারে এবং সেটাতে টাকা ইনভেস্ট করা খুবই ভালো হবে কারণ এফডির চেয়ে মিউচুয়াল ফান্ডে রিটার্নটা অনেক বেশি হয় তাই আমার মতে ফিক এই ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ড দুটোই টাকা সঞ্চয়ের খুব ভালো উপায়